হ্যাঁ আমি গান শুনতে বেশি পছন্দ করি মিউজিক ইন জেনারেলি মানুষের মনের একটা শান্তি এনে দেওয়ার ক্ষমতা রাখে সেরকমই মানে গান আমার জন্য একটা বিশেষ আনন্দের উৎস প্রতিদিনের জীবনের চাপ থেকে মুক্তি দেয় এবং মনের মধ্যে একটা শান্তি এনে দিতে সাহায্য করে তাই বিভিন্ন ধরনেরই সংগীত আমি উপভোগ করি যেমন যে ক্লাসিকাল শাস্ত্রীয় সংগীত আধুনিক বাংলা গান বা লোকসংগীত এবং তারপরে পরবর্তী জেনারেশনের দিকে কিছু রক বা পপ মিউজিকও আমার বেশ পছন্দের এবং শাস্ত্রীয় সংগীতে মূলত যে গভীরতা বা ঐতিহ্য রয়েছে সেটা আমাকে আরও বেশি মুগ্ধ করে তাদের সৃষ্টির ইতিহাসগুলো শু জানাতে আরও বেশি উদ্বুদ্ধ করে এবং আধুনিক সংগীতের মধ্যে যে একটা নতুনত্ব সেটা একটা ভালো লাগার দিক প্রিয় গায়কদের মধ্যে অবশ্যই কিশোর কুমারের নাম আগে বলতেই হয় খুব গভীরভাবে স্পর্শ করেন এছাড়াও মান্না দে বা হেমন্ত মুখোপাধ্যায় আর ডি বর্মন ইদানিং কালে অরিজিৎ সিং এদের গানও আমার প্রচণ্ড প্রিয় এবং তার কণ্ঠের গভীরতা আবেগ বারংবার মন ছুঁয়ে গেছে রক মিউজিক এক্ষেত্রে যার নাম না নিলেই নয় রূপম ইসলাম এবং এই ধরনের ব্যান্ডের মিউজিক আমি বেশ পছন্দ করি স্থানীয় বাংলার যে সংগীত সেই সম্পর্কে যদি বলতে হয় তাহলে স্থানীয় বাংলা সংগীতের যে বৈচিত্র্য এবং ঐতিহ্য যে সাংস্কৃতিক ঐতিহ্যের ধারা এটার বয়ে নিয়ে চলছে তার মধ্যে অবশ্যই বাউল গান ভাটিয়ালি গান ঝুমুর গান কীর্তন এই ধরনের আলাদা আলাদা ফর্মগুলোর কথা অবশ্যই বলতে হয় পুরুলিয়া বাঁকুড়া এই অঞ্চলে জনপ্রিয় যে ঝুমুর গান এবং নৌকার মাঝিদের মধ্যে থেকে প্রথম উঠে আসে যে ভাটিয়ালি গানের যে উৎস এবং তাদের জীবনযাত্রা যারা পার্টিকুলার লোকসংগীতের সঙ্গে যুক্ত মানুষজন এবং তাদের জীবনযাত্রার কথা যখন তাদের গানের মাধ্যমে তাদের সেই নির্দিষ্ট আবেগগুলো যখন তাদের গানের মাধ্যমে উঠে আসে সেগুলোই আরও সাংস্কৃতিক দিক থেকে আরও সমৃদ্ধ করে তোলে স্থানীয় সংগীতকে এবং তাদের যে নরম্যাল কালচার তাদের দেবতা দেব দেবী তাদের আরাধনা তাদের লাইফ স্টাইল তাদের সাথে প্রকৃতির কীরম সম্পর্ক এই ধরনের সমস্ত আবেগগুলো তাদের অভিজ্ঞতাগুলো এগুলো সব যখন লোকসংগীতের মধ্যে চলে আসে স্থানীয় সংগীতের মধ্যে চলে আসে তখন সেই পার্টিকুলার স্থান সম্পর্কে সেই বিশেষ স্থান সম্পর্কে আরও ভালোভাবে জানতে আমাদের সেগুলো সাহায্য করে